ভারতের ইতিহাস বলতে ভারত তো একসময় অখণ্ড ছিল অখণ্ড ভারত ছিল তো সেই প্রাচীন সভ্যতার মধ্যে ভারত হচ্ছে একটা সভ্যতা তাই সেই মেহেরগড় মেহেরগড় বলবো ও হরপ্পা মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতায় সেখান থেকে আস্তে আস্তে সুলতানি যুগ সে তারপরে ইংরেজের আক্রমণ তো নানাভাবে ভারতে ইতিহাসকে নানাভাবে প্রবাহিত হয়েছে এবং যত হোক নানা আক্রমণ নানা প্রতিঘটন হওয়ার পর ভারত নিজের এর যে রূপটা সেটা সহজে বদলায়নি তো ভারতে ভারতের যেটা বীজ মন্ত্র ভারত হিন্দু প্রধানত হিন্দুদের ইয়ে কী বলে এটা রিলিজিয়াস ভিউ হয়ে যাচ্ছে কিন্তু হিন্দুদের দিক দিয়ে ভারত নিজের বিজটা ধরে রেখেছে ভারত একটা এই বিভিন্ন দেশি বিদেশি আক্রমণের ফলেও সংস্কৃতি একটা মিশ্রণ ঘটেছে এবং ভারতে এসে ভারতের সমস্ত ধর্মের লোক দেখা যায় আর তারপর নানারকমের ঐতিহাসিক মুহূর্ত মানে সেই গুপ্ত যুগের সোনার যুগ হ্যাঁ স্বর্ণ যুগ বলা হয় তারপর সেখান থেকে কনিষ্ক কনিষ্কর পর নানা গৌতম বুদ্ধ এদিকে জৈন তীর্থঙ্কর রাজ ছিলেন তারপর সেখান থেকে সুলতানি যুগে ম সুলতানি যুগ এসছে তখন ইসলাম ধর্ম আস্তে আস্তে তারপর শিখদের ধর্ম তারপর নানারকম স্মৃতিসৌধ যেমন তাজমহল তারপর দিল্লি লাল কেল্লা তারপর অশোক স্তম্ভ তারপর বিভিন্ন পাহাড়ি এলাকা ভীমবেটকা ঐতিহাসিক দিক তারপর ও এ উড়িষ্যার আর কী বলে সূর্য মন্দিরআংকর বাট ম আংকর বাট মন্দির না সূর্য মন্দির আছে তারপর বিভিন্ন পাহাড় কেটে মন্দির এগুলো নানাভাবে ভারতের ঐতিহাসিক দিক মানে দিকগুলি তুলে ধরেছে তারপর ভারতে তারপর ইংরেজ আমল ইংরেজ আমলের পর হ্যাঁ কী বলে অনেক নেতা নেত্রী তৈরি হয়েছে যারা ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিতে সাহায্য করেছে